প্লাস্টিকে যে কোনো জিনিস ব্যবহার করা খুব সহজ কারণ এটা হালকা যার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুব সহজ কিন্তু প্লাস্টিকের জিনিস ব্যবহার করার আগে ভালো কোম্পানির প্লাস্টিকের জিনিস ব্যবহার করা ভালো